হ্যাঁ আমি কিছুটা সময় পর্বত আরোহণ করেছি এবং আমার সফরে একটি বিশেষ সুন্দর অভিজ্ঞতা ছিল আমি একবার হিমালয়ের একটি পর্বতশ্রেণিতে গিয়েছিলাম যার নাম আল্পের পর্বত আমার পথে পর্যটন গাইড ছিলেন আমার ফিজিক্সের মাস্টারমশাই যিনি আমাদের পর্বতের মাধ্যমে নেওয়ার জন্য নির্দেশিকা দিয়েছিলেন পর্বতের পথ কিছুটা কঠিন ছিলো কিন্তু আমরা অনেক চেষ্টার পর পর্বতের ওপর পৌঁছেছিলাম এবং অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেছিলাম আমরা ভয়ের মধ্যে সুন্দর সবুজ পাহাড় পার্বতীয় নদীর নক্ষত্রমন্ডল এবং ব্যক্তিগতভাবে উচ্চতা উপত্যকায় আনন্দ ভরা আমার হৃদয়ে আমি আমাদের পর্বত আরোহণের সময় আমরা খুব আনন্দ করেছিলাম এবং উচ্চতা বাড়ানোর সুন্দর দৃশ্যগুলি দেখতেও পেয়েছিলাম আমি শীতল বাতাসের সঙ্গে পর্বতের মধ্যে আরোহণ করেছিলাম সমুদ্রের উপর দিয়ে এটি অনুভব পাই পর্বতের চূড়ান্ত দিকে শীতল হাওয়ায় আমরা আনন্দ করেছিলাম পর্বতের উপর নিঃসন্দেহে চলতে চলতে আমি সুন্দর দৃশ্যের অপার ভূমিকা গ্রহণ করতে পেরেছি এটি আমার জীবনের স্মরণীয় পর্যটন অভিজ্ঞতা হিসাবে মূল্যায়িত হয় পর্বত আরোহণ আমাকে নিজের মধ্যে শক্তি ও সাহসের সন্ধান করতে সাহায্য করেছে এবং আমি প্রকৃতির সুন্দর্যের অপরিসীম মাধ্যমে পরিবর্তিত হয়েছি এবং যিনি আমাদেরকে নিয়ে গিয়েছিলেন সেই স্যারকেও অনেক ধন্যবাদ জানাই